হ্যাঁ আমি মনে করি মিডিয়া বা এবং শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষা পযার্প্ত ভাবে প্রতিনিতত্ব করে কারণ এখানে বাং আমাদের ভারতবর্ষের বাঙালি মানুষ অনেক বেশি পরিমাণে আছে যা যাদের মাতৃভাষা হচ্ছে বাংলা আর মিডিয়া মিডিয়া খুব ভালো ভাবে প্রতিনিতত্ব করে বাংলা ভাষাকে আর তাঁদের অনেকগুলি চ্যালেন চ্যানেল আছে টিভিতে দূর দূরদর্শন দেখানো হয় যেখানে নানারকম সাংস্কৃিতিক বা বা অনুষ্ঠান সবকিছুই বাংলা ভাষায় যেগুলো হয় বা বাঙালি চ্যানেল যেহেতু তো ওরা ভালোভাবে প্রতিনিতত্ব করে সেইসব দিক থেকে